হ্যাঁ আমি সবার সাথে খাবার খেয়ে আনন্দ পাই কারণ আমি প্রতিদিন আমার ফ্যামিলিদের সামনেই সঙ্গেই দিনে ও রাতে খাওয়া দাওয়া করি করে থাকি এবং আমি আমার বাড়িতে সাধারণত আমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের দিনের বেলাই বলে থাকি কোনও পুজো বাড়ি এবং জন্মদিন হয়ে থাকলে এবং আমি আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটি বিয়েবাড়িতে নেমন্তন্ন হিসেবে খেতে গিয়েছিলাম এবং সেখানে দেখলাম অনেক লোকের যাতায়াত রয়েছে সেখানে এবং সেখানে বিভিন্ন স্টল রয়েছে এবং আরও বেশ কিছু নতুন নতুন মানুষজন এবং সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন খাওয়া দাওয়া চলাকালীন ক্যাটারিংয়ের লোক এবং যেকোনো বিভিন্ন ভালো ডেকোরেশনেরও সেখানে ব্যবস্থা রয়েছে